পশ্চিম বর্ধমান জেলায় প্রধান শিক্ষা প্রতিষ্ঠান এবং সুযোগগুলি হল পশ্চিম বর্ধমানে খুব বেশি পরিমানে কাছাকাছি স্কুল ও কলেজ আছে যাতে ছাত্রছাত্রীদের বেশি দূর যেতে হয়না এবং তাদের শিক্ষা লাভ করতে সুবিধা হয় তাছাড়া পশ্চিম বর্ধমানে স্কুল কলেজে বার্ষিক বৃত্তিরও সুবিধা আছে পশ্চিম বর্ধমানের কিছু জানা বিশ্ববিদ্যালয় হল দেশবন্ধু মহা বিশ বিদ্যালয় বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি দুর্গাপুর বিধানচন্দ্র কলেজ পশ্চিমবঙ্গে সরকারি স্কুলের কলেজ স্কুল ও কলেজের ফিস খুব কম আছে কিন্তু বেসরকারি স্কুলগুলিতে খুব বেশি ফিস হওয়ার কারণে সাধারণ পরিবারের লোকেরা তাদের ছেলে মেয়েদের ভর্তি করতে পারেনা পশ্চিম বর্ধমান বা সাধারণত পছন্দ কোর্সগুলি হল বাণিজ্য বিদ্যা কলা বিদ্যা বিজ্ঞান বিদ্যা ইত্যাদি